রেস্টুরেন্ট থেকে যেই খাবারটি আমি অর্ডার করেছিলাম চিকেন পকোড়া এটি খুবই খারাপ বেরিয়েছে এবং তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং রেস্তোঁরার মালিককে আমি বো জানাতে চাই যে এ উনি যেন এর যথাযথ ব্যবস্থা নেন এছাড়াও এই পচা খাবারটি এ র জন্য আমার মূল যে টাকাটি লেগেছিলো সেই টাকাটি ফেরত দিন ইন এবং এর জন্য এছাড়াও আমাদের যে এ আমাদের যে সাধারণ মানুষরা আমরা খাবার অর্ডার করি তার থেকে বিভিন্ন ও অর্ডারে ডেলিভারিতে দেরিও হয় এছাড়াও দুর্গন্ধ খাবার বেরোয়